বাগান শুরু করতে আমাকে অনুপ্রাণিত করেছিল সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য যখন এই শীতের পর বসন্তের সময়ে রাস্তার ধারের গাছগুলোতে দেখি খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে সেই গাছগুলো যদি এত সুন্দর হয় তাহলে আমার বাড়ির উঠোনের সামনে যদি একটা বাগান ফুলের বাগান তৈরি করে রাখি তাহলে সেটা খুব সুন্দর হবে আমার বাড়ির সামনের পরিবেশটাই পাল্টে যাবে তাছাড়া একটা ফলের বাগান সেটাও আমি করেছি যে বাজার থেকে যে বহু মূল্য দিয়ে আমাদেরকে যেসব ফলগুলো কিনতে হয় যেমন বিশেষ করে আম কমলালেবু লিচু এইগুলো বাতাবি এগুলো আমা পেয়ারা এই গাছগুলো আমি লাগিয়েছি এবং এর থেকে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রায় বারো মাসই বিভিন্ন রকমের ফল পাই জামরুল এই ফলগুলো আমাকে বাজার থেকে কিনতে হয় না বিষক্রিয়া এর মধ্যে নেই কোনো বিষ দেওয়া নেই এবং প্রাকৃতিক ভাবেই এগুলো পরিপুষ্ট হয় এবং প্রাকৃতিক ভাবেই পাকে এইগুলো আমরা ব্যবহার করি বা আমরা খাই